স্কুলে আমার প্রিয় বিষয় বলতে আমি অর্থনীতিকে নিয়ে খুব ভালোবাসতাম কারণ অর্থনীতি আমি ক্লাস একাদশ দশম শ্রেণীতে পড়তাম এবং এই সাবজেক্টটা আমার অতিরিক্ত ভালো লাগতো কারণ অর্থনীতি নিয়ে চর্চা করতে আমার খুব ভাল লাগে